একজন নবীন নক্ষত্র বিজ্ঞানীকে প্রথমত নাবিক হতে গেলে যে যে গুণ থাকার সেই গুণগুলো থাকতেই হবে এবং নক্ষত্র তারা এই বিষয়গুলি জানতে হবে